হ্যালো হ্যাঁ তো দাদা বলছি যে মানে বোনের বিয়ে তো তো সালোয়ার স্যুট আর ইয়ে দুটো ব্লাউজ পিস বানাতে হবে সাত তারিখে পাঁচ তারিখ দিলে হবে কত করে পড়বে তাও সালোয়ার স্যুট আছে দুটো আর ব্লাউজ আছে তিনটে ব্লাউজ তিনটে হ্যাঁ হ্যাঁ ও ব্লাউজের হ্যাঁ হ্যাঁ চোদ্দোশো মানে কিছু কম হবে না হ্যালো হ্যাঁ ও তো তা নয় কালকে সকালবেলায় খুলবেন কখন তো তা টাকাটা আর বিকেলবেলায় আচ্ছা ঠিক আছে কালকে তাহলে মাপগুলো দিয়ে আসব হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি